আমার এলাকায় অনেক বিনোদন কার্যক্রম আছে যেগুলি আমরা অনেক কিছুই জন্যই আমাদের সুযোগ সুবিধার জন্যই হয়তো করা হয়েছে যেগুলি আমরা অনেক সুযোগ সুবিধে পাই আমাদেরকে হাতের কাছে সব থাকায় সে আমরা সিনেমা হল যাই পোতি রবিবারকে রবিবার যাই যেখানে আমরা খুব আনন্দ উপভোগ করি অনেকজন বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে মজা করতে গিয়ে সিনেমা হল যাই এবং তার সঙ্গে কিছু কেনাকাটাও থাকে যেগুলি আমরা প্রতি বৃহস্পতিবারকে বৃহস্পতিবার করতে যাই কিছু মাঝে মধ্যে কোনো পুজোর পুজোর শপিং ইত্যাদি আমরা শপিং মলে যাই কেনাকাটা করতে রেস্টুরেন্টেও যাই রেস্টুরেন্টের খাবার দাবার খুব সুন্দর হয় এখানে আমাদের আমাদের বিনো এখানে আমাদের খুব বিনোদন হয় কেননা আমাদের কাছাকাছি রেস্টুরেন্টের এর খুব ভালো খাবার বানায় সেখানে আমরা খুব আনন্দিত হয়ে যাই সেখানে সব বন্ধু বান্ধব নিয়ে যাই যেখানে আমরা খাবার দাবার হয় থিয়ে সব থিয়েটারেও আমরা যাই সেখানে আমরা বিনোদন পাই পার্কে প্রত্যেকটি বিহস রবিবারে আমরা সব আমরা সিনেমা হলের পরে পার্কে যাই যেখানে আমরা খুব আনন্দ আনন্দ মজা করি বন্ধু বান্ধবের সঙ্গে সেখানেও আমরা আমরা খুব বিনোদন করি যাতে যাতে আমাদের আশেপাশের লোকও আমাদের সাথে বিনোদন অনুভব করতে পারে পারে সেই জন্য এখেনে আমাদের আমাদের সামনা সামনি সিনেমা শপিং মল রেস্টুরেন্ট থিয়েটার থিয়েটার পার্কে এইসব জায়গায় আমরা বিনোদনে বিনোদন বিনোদন নিজেরাও উপভোগ করি এবং এবং আশেপাশের মানুষকেও উপভোগ করাই কারণ আমরা চাই না যে আমাদের জন্য কোনো মানুষ বিরক্ত হয় এমন কোনো জিনিস